পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী পেশা এবং জীবিকার মধ্যে ব্যবসা তারপরে বিভিন্ন চাকরি সরকারি বেসরকারি চাকরি এই সবই আমরা জানি কিন্তু সময়ের সাথে সাথে এগুলো সব বিবর্তিত হয়েছে যেমন আগে আমাদের কৃষিকাজ বেশি হতো সবাই বাবা জেঠু কাকু এরা বেশিরভাগ কৃষিভিত্তিক চাষবাসের উপরই সংসার চালাতেন কিন্তু তারা যেহেতু কৃষিকাজ করতেন সেরকম তাদের ছেলে মেয়েদের পড়াশোনা শিখিয়ে তাদেরকে বিভিন্ন চাকরি সরকারি বেসরকারি অ্যাবং এবং কি বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত করেছেন এই করে করে আমাদের যতো দিন গেছে লোকবসতিও বেড়ে চলেছে এবং এই লোকবসতির জন্য বিভিন্ন জায়গা জমি গাছপালা কেটে কৃষিকাজ বন্ধ করে সেখানে বড়ো বড়ো বিল্ডিংও তৈরি করা হয়েছে এই সব বিল্ডিং করার ফলে ফলে ছেলে মেয়েরা পরবর্তী জেনারেশান আর কৃষিকাজের থেকে সরে এসেছে এবং তারা বিভিন্ন জায়গায় পড়াশোনা শেখে বিদেশে বিভিন্ন জায়গায় অফিসের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা নিজেদের পেশাকে বেছে নিয়েছে কৃষিকাজ হয় সাধারণত এখন আমরা বিভিন্ন গ্রামে এখনো দেখতে পাই কৃষিকাজ হয় এবং কৃষকরা বিভিন্নভাবে আমাদের সাহায্য করে বিভিন্ন কিছু উৎপাদন করে কিন্তু আমাদের শহরগুলিতে আমরা দেখতে পাচ্ছি কৃষির থেকে অনেকটাই পিছিয়ে আছে